আমাদের পাড়ায় একটা সরস্বতী পুজো উপলক্ষে হয়েছিল একটা সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে অনেক মেয়েরা নাম দিয়েছিল আমিও সেইখানে নাম দিয়েছিলাম সেই অনুষ্ঠানে আমি প্রথম স্থান অধিকার করেছিলাম সেখানে যে রান্নার পদটি বানিয়েছিলাম তার নাম মুগ শাওলি পিঠে প্রত্যেক বিচারক সেই পিঠে খেয়েছিলেন এবং আমার খুব সুনাম করেছিলেন সেই পিঠে বানানোর পদ্ধতিটি হলো চালগুঁড়ি আর মু মুগ ডালকে বেটে রা ভেজাতে হবে তারপরে পুর দিয়ে মেখে সেটাকে তেলে ভাজতে হয় এবং খেতে খুব সুস্বাদ হয় অনেকেই এটা বাঙালির খেতে খুব ভালোওবাসে এই পদটা রান্না করে আমি একটা খুব ভালো পুরস্কারও পেয়েছিলাম এবং আমি খুব খুশি হয়েছিলাম